স্কুলে বিভিন্ন বিষয় ছিলো তার মধ্যে আমার ইতিহাসকে খুবই ভালো লাগতো আমি অনেক বিষয়ে পছন্দসই ছিলো জীবনযাপনের ধারণও সব সময় অন্যদের থেকে আলাদা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে ভালো লাগে না অন্য রকম করলে তোমাকে আলাদা দেখাবে এই ভাবনা নিয়ে বড়ো হয়েছি সব সময় মানুষের থেকে আলাদা কিছু করতে চেয়েছি নিজের আগ্রহ ব্যক্তিত্ব অন্যদের থেকে আলাদা রেখেছি অন্য ছাত্রদের যে বিষয়গুলো বিরক্তিকর মনে হয়েছে আমি মজা পেয়েছি এর একটি জীবন্ত উদাহরণ হলো ইতিহাস যেখানে আজকাল সকল বাবা মা তাদের সন্তানদের শুধুমাত্র বিজ্ঞান ও গণিত শেখাতে আগ্রহী আমার বাবা মা এর ব্যতিক্রম ছিলো না কলা ও কলা শ্রেণির বিষয়গুলির প্রতি আমার ঝোঁক তাদের বিষয়ে সীমাবদ্ধ করে নি তবুও তিনি পছন্দের সমস্ত মূল্যবোধ বজায় রেখেছিলেন ইতিহাস আমাদের অনেক গৌরবময় আমি অবাক হলাম তাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে কেউ পড়তে পছন্দ করে না আমি ইতিহাস পড়তে ভালোবাসি তৎকালীন রাজা রানিরা কীভাবে শাসন করতেন কোন শাসক তাদের প্রজাদের প্রতি সদয় ছিলেন কারা নিষ্ঠুর ছিলেন তা ইতিহাস থেকেই জানা সম্ভব প্রাচীন কালে ভারতবর্ষকে সোনার পাখি বলা হতো যে কারণে সমস্ত বিদেশি হানাদারদের কুদৃষ্টি সব সময় দেশের উপর থাকতো যার খেসারত আমাদের দেশকে হারাতে হয়েছিলো আরব ফরাসি ওলন্দাজ পোর্তুগিজ প্রভৃতি এসে লুঠপাট করে চলে গেলো কিন্তু ব্রিটিশরা শুধুই লুঠ করে নি আমাদের দেশকে আত্মাকে ছেদন করে পরাধীন করে রেখেছিলো যে কোনো দেশের স্বাধীনতা তার নিজ দেশের হাত মানুষের হাতেই আমাদের দেশ স্বাধীন হয়েছে কোথাও না কোথাও এর জন্য দায়ী সেই সময়ের মানুষ এবং তাদের চিন্তা ভাবনা আমরা এটা বলতে পাচ্ছি কারণ ভারতীয় শাসক যদি বর্বরতা আর স্বার্থপরদের জন্য আমন্ত্রণ না জানাতেন তাহলে ভারত কখনই মোঘলদের দ্বারা শাসিত হতো না একইভাবে জাহাঙ্গির দরবারে ব্রিটিশ শাসক হকিন্সকে একই সময়ে ফিরিয়ে দিতো সাড়ে তিনশো বছর আমাদের শাসন করবে না ইতিহাস থেকে আমরা এসব জানি ইতিহাস থেকে আমরা তখনকার সময়ে ভারতবর্ষের সমাজ চিত্র রাজনৈতিক চিত্র অর্থনৈতিক চিত্র আমরা জানতে পারি ইতিহাস থেকে আমরা বিভিন্ন দেশ বিদেশের খবরও জানতে পারি ইতিহাসটা আমার কাছে খুব মজার লাগে ইতিহাস পড়ে আমি এত কিছু জানতে পারছি ইতিহাস হোক বা না হোক যে কোনো বিষয় আমি সব বিষয়কেই সমান প্রাধান্য দিই ইতিহাস যেখানে আমাদের গৌরবময় অতীতের কথা প্রকাশ করে অন্যদিকে আমাদের ত্রুটিগুলো দৃশ্যমান যার থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের এবং সমাজকে উন্নত করতে পারি